এখানে জেলেদের কিছু জাতি গোষ্ঠী কী কী আপনি কী ভাবে একটি সম্প্রদায়ে এক সাথে বসবাস করবেন মাছ ধরার সম্প্রদায়ের উৎসগুলি কী জেলেদের একমাত্র ওদের কাজ হচ্ছে মাছ ধরা ওরা মৎস্যজীবী বলে ওদের সরকার ওদের সে ভাবে স্বীকৃতি দিয়েছে ওদের সরকারি ভাবে ওরা মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সেগুলো সরকার থেকে ওদের ওদের সাহায্য করে জেলেদের কোনো নির্দিষ্ট থাকা জায়গায় মানে বসবাস করা জায়গা নেই ওরা অন্য অন্য সম্প্রদায় বা সম্প্রদায় বা ওরা একসঙ্গে একই গ্রামে বা একই জায়গায় ওরা মিলেমিশে বাস করে ওদের পুরোটাই মাছের উপরে ওদের সংসার চলে

সাগরে বা নদীতে ওরা যে মাছ ধরতে যায় সরকারি ফরেস্ট ডিপার্টমেন্ট আছে নয়তো জাল ধরতে গেলে সরকারি যারা সরকারের বা কতটা থাকে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নদীতে জাল ধরতে যেতে হয় কোনো বিপদ আপদ হলে সরকারি অনুদান পায় আপনারা শুনেছেন নদীতে নদী জঙ্গল সংলগ্ন জঙ্গলে অনেক কিছু জীবজন্তু বাস করে তার ভিতরে বাঘ আছে হরিণ আছে শূকর আছে যখন নদীতে মাছ ধরতে যায় তারা জঙ্গলে অনেক সময় উঠে কিছু জঙ্গলের কাঠ তারা যে রান্না করার জন্য যে কাঠ ব্যবহার হয় সে কাঠ ওরা কেটে নিয়ে আসে দেখা যাচ্ছে কিছু কিছু লোকের যার অসাবধানে যারা জঙ্গলে যায় তাদের বাঘেও ধরেছে তারা সরকারি ভাবে যারা সরকারি পোজিশনে নিয়মে যারা জঙ্গলে যায় তাদের সরকারি ভাবে সাহায্য করেছে আর যারা সরকারি ভাবে সাহায্য না করে ওরা নিজেরাই অজানায় যায় তাদের সরকার কোনো কিছু সাহায্য করে না আবার নদীতে অনেক সময় মাছ ধরতে গিয়ে কুঁংড়ি খেয়েছি নদীতে বহু বহু রকম মাছ থাকে যে রকম ভেটকি মাছ কান মাছ পায়রা মাছ দাননে মাছ বাগদাও বাগদাও পাওয়া যায় আবার কিছু জায়গায় আমরা নদীতে এক সঙ্গে দেখা যায় ছোট ছোট প্রিন্স হাঁটি পাওয়া যায় যারা মৎস্যজীবী তাদের উৎস কী কী মানে কী উৎস আমাদের বাঙালি ওও বাঙালি আমরাও বাঙালি আমরা হিন্দু বলে আমাদের স্বীকৃতি দিয়েছে আর ওদের জেলে বলে ওদের একটা সরকার ওদের একটা নাম দিয়েছে আমরা এই বাঙালিদের মূল উৎসব হচ্ছে দুর্গা পূজা দুর্গা পূজায় বহু মানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে যেমন ফুচকা এগরোল চাউমিন মিষ্টির দোকান স্টেশনারি দোকান ইনস্টলমেন্ট বহু রকম জিনিস নিয়ে একটা একটা মেলা দুর্গা পুজোর একটা মেলা সেখানে সবাই মিলে এক জায়গায় এক জায়গায় হওয়া মানে একটা উৎসব বলে বহু মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে একত্রিত হয় অন্য অন্য জায়গায় অন্য রাজ্যে অন্য জায়গা থেকে তারা গাড়িতে করে যাদের দূরে তারা গাড়িতে করে আসে আর যাদের অনুষ্ঠানটা বাড়ির পাশে তারা কাছাকাছি লোক তাদের গাড়িতে করে যেতে হয় না এখানে বহু রকম উৎসব হয় অনুষ্ঠান হয় অনুষ্ঠানের ভিতরে যাত্রা হয় ডান্স হাঙ্গামা নৃত্য অনেক সময় দেখা যায় অনেক পূজা মণ্ডপে পুতুল নাচ এনেছে এই বাঙালিদের যখন দুর্গা পূজা যখন উৎসব শেষ হয়েে যায় মানে পাঁচ দিনের পূজা ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত তার পরে দুর্গা পুজোর পরে দু তিন দিন পরে লক্ষ্মী পূজা যেটা মানুষের যেটা ধনধান্য পূর্ণ করে দেয় লোকে মানে আগে মানুষ বলত যে লক্ষ্মী আছে ঘরের লক্ষ্মী এ বার কোজাগরী লক্ষ্মী পূজা বলে কজ লক্ষ্মী পূজায় রাত্রিতে পুজো হয় ব্রাহ্মণ দিয়ে পূজা হয়ে গেলে তার পরে সকালে প্রসাদ বিতরণ হয় অনেক জায়গায় লক্ষ্মী পূজা উপলক্ষে মেলাও হয় তারপরে লক্ষ্মী পূজার পরে আসে কালী পূজা কালী পূজা হয় এক রাত্রে কালী পূজা রাত্রিতে হয় সন্ধের দিকে প্রসাদ থাকে যেমন আমরা বলি খিচুড়ি ভাত বাংলা ভাষা হলে খিচুড়ি ভাত বা অনেক সময় সাদা ভাতও থাকে তার সঙ্গে সবজি থাকে একটা ডাল থাকে একটা অন্য একটা তরকারি থাকে রাত্রিতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় দুটো ব্রাহ্মণ লাগে একটা ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ দিয়ে পূজা হয় না একটা ভট্টাচার্য লাগে একটা ব্রাহ্মণ লাগে পূজা হয়ে গেলে তার পরের দিন প্রসাদ বিতরণ হয় তার পরে অনুষ্ঠান থাকে যে যে অনুষ্ঠান যারা যিনি পূজা করেন তাদের যে রকম সামর্থ্য পয়সাকড়ি যে ভাবে তারা চাঁদা তুলে পূজা করে ব্যক্তিগত কেউ তো পূজা করে না দেখা যায় যাদের যে রকম পয়সা চাঁদা তুুলে হয়ে তারা সেই ভাবে অনুষ্ঠান করে কীর্তন অনেক জায়গায় কীর্তনও হয় নামগানও হয় তারপর কালী পূজা হয়ে গেলে আসে সরস্বতী পূজা সরস্বতী পূজা হচ্ছে স্কুলে যারা পড়াশুনো করে তারাই বলে যে সরস্বতী বিদ্যা দেয় সরস্বতী পূজা বাঙালির যারা পড়াশুনো করে ছেলেমেয়েরা তারাই সরস্বতী পূজাটা ওরাই বেশি করে ওরা সেটা পছন্দ করে সরস্বতী পূজা গ্রামে বা অনেক ব্যক্তিগত বাড়িতে অনেক যারা ছাত্রছাত্রী তারা ব্যক্তিগত ভাবে যারা পড়াশুনো ভালো ভালো রেজাল্ট করে তাদের আশা থাকে আমি পড়াশুনো করি চাষ পাশ করে আমি ডাক্তার হব অনেকে বলে যে আমি মাস্টার হতে চাই কেউ ডাক্তার হতে চায় ডাক্তার মানে মানুষকে সেবা করার জন্য যে সব রোগী ডাক্তার দেখে তাদের বলে এরা আমরা সেবা করছি মানুষের কারণ আমরা পড়াশুনো করে যে যে বিদ্যা আমাকে বা শক্তি দিয়েছে লক্ষ্মী এ সরস্বতী আমরা সরস্বতী ঠাকুরকে আমরা তাদের সম্মান দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমরা আশীর্বাদ করে বলে যে মা আমরা যদি ঠিক ভাবে পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট করতে পারি বা চাকরি করতে পারি আপনাকে আমি যারা ডাক্তার তারা ডাক্তারকে বলে তারা আমরা রোগীদের সেবা করব আর যারা পড়াশোনা করে যারা বলে মাস্টারি চান্স পেয়েছে মাস্টার তারা পড়াশোনার ছেলেদের শিক্ষা অর্জন করে শিক্ষা দেয়